পশুপালনে কৃষকরা সাধারণত চ্যালেঞ্জের মুখোমুখি বলতে তাদের পরিচর্যা দেখাশুনো খাওয়া জড়ানো তাদের এই যে দিকগুলো তার ভিতরে তার ভিতরে হচ্ছে এমন একটা নির্দিষ্ট ঋতু আসে যে ঠান্ডার সময়টায় খুব একটা মানে অসুখের ভিতরে তারা রোগ রোগ প্রতিরোধের যদি তাদের ব্যবস্থা না নেয় এই যে সকালবেলার যে ঠান্ডা যে পশুদের ভিতরে সেই ঠান্ডাটা যে মানে ভিতরে যে অসুস্থ করে ফেলে এটাকে কিন্তু খুব একটা মারাত্মক দিক হয়ে ওঠে যদি সময় মতো ওই যে সকালবেলার ঠান্ডা কুয়াশা ঘাস যেটা খায় তারা মাঠে গিয়ে যদি তারা খায় তাহলে অসুস্থ হবেই সে দিকটা দেখতে হবে কৃষকদের আর এটা খেয়ে সু মানে কাটিয়ে উঠতে গেলে সকালবেলাকে একদম মোটে ছাড়লে হবে না সকালের দিকটা ঠান্ডা ওয়েদারে একদম উঠে মাঠে পাঠানো যাবে না পশুদেরকে আর অনেকটা বেলা বাড়ার সাথে সাথে তারপরে ঠিক আছে হ্যাঁ পশুদের থেকে কিছুদিনের জন্য দূরে থাকলে পশুদের থেকে দূরে থাকলে দেখাশোনা করার জন্য বাড়িতে অন্য কাউকে অন্য কাউকে রাখতেই হবে হ্যাঁ নইলে তারা তাদের মতো হবে তারা কিন্তু ঠিকমতো পরিচর্যা পাবে না আমি পশু প্রাণীদের খারাপ সংক্রান্ত ঘটনার সম্মুখীন হয়েছি আমি আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম গেরামে গ্রামে গিয়ে সেখানে দেখেছি যে একটা গরু মানে মানুষের যে জ্বর সেই জ্বর হয়েছিলো একটা গরুর ডাক্তার এসে পরে প্রাণী সম্পদ থেকে ডিপার্টমেন্ট থেকে এসছিলো এসে তারা চিকিৎসা করে দেখেছিল যে গরুটার ভিতরে একটা ভিতরে একটা জ্বর একটা ছিল কয়েকদিন ধরে যার জন্য গরুটাকে শেষ পর্যন্ত ওষুধ দিয়েও বাঁচাতে পারেনি